হ্যাঁ গোপাল বলছি শোন না আমাদের ঘরের টিভিটা তো অনেকদিন থেকে খারাপ হয়ে আছে তুই তো জানিসই তো একটা টিভি তো নিতে হবে তো কী নেওয়া যায় বল তো

হ্যাঁ তো কী কোম্পানির নেবো সেটা তো বলিসনি আমি তো যে বুঝিও না এইসব কিছু সেটা বল কোথা থেকে নেবো কী নেবো আচ্ছা হুম ছোট হ্যাঁ তো ছোট ছিলো এটা এবার নেবো একটু ভাবছি বড়ই নেবো তো তাহলে এবারে হ্যাঁ তো এবারে এলজিটার রেঞ্জ আচ্ছা দামটা সেটা বল দামটা কেমন দামের উপর নেবো কী নেবো আচ্ছা আচ্ছা মানে ওটার মধ্যে সবরকম ইয়ে পাওয়া যাবে তো কী কী সুবিধা পাওয়া যায় সেগুলো তো তুই ভালো জানবি আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম হুম আচ্ছা সবচেয়ে ভালো পিকচার যে ইয়েটা সেটার ভালো থাকতে হবে কিন্তু সেটা কিন্তু না হলে হবে না

আচ্ছা দেখ টাকাটা টাকাটা তো হচ্ছে ব্যাপার টাকাটা তো অনেক বেশি লেগে গেলে সেটা পারবো না বল তো টাকাটা ইএমআই সিস্টেমে নেবো ও আছ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ইএমআই সিস্টেমে নিয়ে নিলে তো সুবিধা হবে না আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ কর আমাকে দোকানটা বল কোথা থেকে নেবো কারণ আমি তো সেটাও জানি না কোথা থেকে নেবো আরে আমাকে বোঝাতে হবে হ্যাঁ কারণ আমাকে বোঝাতে হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে তুই এক কাজ কর না তুই ফোন করে দে আমি তাহলে আজকেই যাবো ঠিক আছে তুই ইএমআইয়ের কথাটা বলে দিবি কিন্তু ঠিক আছে হুম ঠিক আছে

আচ্ছা ঠিক আছে তা আমি না না সেটা নিয়ে যেতে পারবো তো তুই কথা বলে নে তাহলে আমার সুবিধা হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ঠিক করে থাকবি